ধর্মীয় স্থানে বিভিন্ন ধরনের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন ধর্মের প্রকারভেদ বিভক্ত হতে পারে একটি মন্দিরে অথবা পূজাস্থলে আয়োজিত হয় পূজা সেবা ভজন কীর্তন বা অনুষ্ঠান এছাড়াও চার্চে প্রার্থনাসভা আয়োজিত হয় খ্রিস্টান ধর্মের বাহির চার্চেও অনুষ্ঠিত হতে পারে মসজিদে মুসলিম সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠান বহন করা হয় জিনিসপত্র অথবা নামাজ সময়ে গুরুদ্বার শিখ ধর্মের অনুষ্ঠান অন্যতম কীর্তনসভা পাঠ ও প্রসঙ্গ নিয়েই আয়োজিত হয় আরও অনেক ধর্মীয় অংশ ধর্মীয় আশ্রমে অনুষ্ঠিত হয় যেমন ধার্মিক পাঠ প্রার্থনাসভা ধার্মিক অনুষ্ঠান ইত্যাদি এই সকল অনুষ্ঠানগুলি বিশ্বাসীদের সংগঠিত ধর্মীয় অংশে অনুসরণ করা হয় এবং মূলত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ভক্তির অংশ হিসাবে পরিচালিত হয় এই অনুষ্ঠানগুলির ধর্মগন্থ অনুসরণ এবং ভক্তির অংশ হিসাবে বিবেচিত হয় তাই এইসব অনুষ্ঠানগুলির আয়োজন স্থান সাধারণত ধর্মীয় মন্দির চার্চ মসজিদ গুরুদ্বার আশ্রম ইত্যাদি হতে পারে